আমি কলকাতা থেকে পুরুলিয়া বাড়িতে ফিরেছি আমি যাত্রাটি খুব উপভোগ করেছি যাত্রাটি খুব সুন্দর ছিল এবং গাড়িচালকও খুব ভালো ছিল তাই আমি যাত্রাটিকে ফাইভ স্টার দিতে চাই